পশ্চিমবঙ্গের শিক্ষায় সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মের এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই এই ভূমিকাটি চালু হয়েছিলো দু হাজার কুড়ি সালের এর করোনার সময় সেই সময় মার্চ মাসেই লকডাউন হয়ে যায় এবং সমস্ত স্টুডেন্টদের পড়াশোনা একেবারে বন্ধ হয়ে যায় এই এই সব করোনা দুরারোগ্য থেকে দূরে থাকার জন্য অনলাইন প্রকল্পটি চালু করা হয়েছিলো অনলাইন ইন ক্লাস নেওয়া হতো হোয়াটসঅ্যাপে বিভিন্ন লিঙ্ক থেকে এবং গুগল মিট বলে একটি এ অ্যাপ তখন ইনস্টল করা হয় এবং সেই অ্যাপের মাধ্যমে আমাদের অনলাইন পড়াশোনা চালু করা হতো স্যাররা যেরকমভাবে আমাদের অনলাইন ক্লাস নিত এবং সেই অনলাইনের মধ্যে বিভিন্ন নোটস প্রোভাইড করতো এবং সেই নোটস থেকে আমরা বাড়িতে সেগুলিকে এ লিখে বা জেরক্স করিয়ে বা প্রিন্ট আউট করিয়ে পড়াশোনা এগিয়ে রেখেছিলাম এবং এইভাবে এ পশ্চিমবঙ্গের শিক্ষা্যবস্থায় সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের প্ল্যাটফর্মটি বিশেষ গুরুত্বপূর্ণ